পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা কিছু বছর আগে অনেক ভালোই ছিল অনেক রকম রকমের পড়ার বই শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে এগোচ্ছে বইগুলোও অনেক সহজ করে দেওয়া হচ্ছে শিক্ষা যারা ছাত্রদের জন্য পরীক্ষাতে নম্বর কম করে দেওয়া হয়েছে যাতে সকলে যেন পাশ করে যায় আরও মাঝে মাঝে লকডাউনের পর থেকে অনেকের পড়াশুনার থেকে ইচ্ছা উঠে গেছে তারা পড়াশুনা করতে একটু অনিচ্ছুক তারা পড়াশুনা করতে খুঁজছিলো না অনেকে পড়াশুনা ছেড়েও দিয়েছে সে কারণে সে কারণে পড়াশুনার হার অনেকটাই কমে গেছে আমাদের শহর দিকে তাও কিছু জিনিসে ভালো আছে যেমন মিড ডে মিল তারপরে স্কুল অনেক বিদ্যালয় আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অনলাইনের অনলাইনের মাধ্যমে কাজ কাজ খোঁজার সুযোগ পাওয়া যাচ্ছে কিন্তু গ্রামের দিকে শিক্ষার অভাব মানুষ শিক্ষার অনেক অভাব মানুষের শিক্ষার অভাব আছে তাই অনেকেই গ্রামের দিকে মেয়েদেরকে অনেক অনেক মেয়েদেরকে আছে যাদেরকে পড়াশুনার দিকে এগোতে দেয় না স্কুল যেতে দেয় না আরও গ্রামের মধ্যে অনেক স্কুল আছে যেগুলোতে স্কুল তো আছে লেকিন শিক্ষকের অভাব আছে অনেক স্কুলেরও অভাব আছে তার মধ্যে অনেক জায়গায় কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে স্কুলেতে অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে তারা পড়াশুনাটা আগিয়ে পড়াশুনাটাকে তাদের পড়াশুনাটাকে আরও ভালো করে নিয়ে যাচ্ছে আর তাদের জন্যে অনেক ভালো প্রকল্প ছাত্র ছাত্রীদের জন্য সে কারণে অনেক ভালো প্রকল্প তৈরি করা হয়েছে অনেকে তারা এই পড়াশুনা করে গ্রামে তারা পড়াশুনা করে নিয়েও তারা চাকরি পাচ্ছে তারা চাকরি করছে